হ্যাঁ আমি কবিগুরু স্মৃতিসঙ্গ গ্রন্থাগার থেকে ফোন করেছি তুমি আদিত্য দানি কথা বলছো বলছি তুমি কিছু দিন আগে এক সপ্তাহ আগে ছটা বই নিয়ে গেছিলে দুটো বিজ্ঞান বই দুটো গল্পের বই আর দুটো ব্যোমকেশের বই সেগুলো তুমি ফেরত দিয়ে যাও নি তো সেটা কবে ফেরত দিচ্ছো না এটা তো নিয়ম না এখানে তো বলাই ছিলো তোমাকে এক সপ্তাহর মধ্যে সব কিছু পড়ে জমা দেবে এটা তো নিয়ম না আর তুমি একটা বইয়ের জন্য সব বই আটকেও রাখতে পারো না তোমার যখন পড়া হয় নি তুমি ফেরত দিয়ে যাবে আবার যখন নেক্সটবার তোমার লাগবে তখন নেবে কারণ তুমি যে বইটা জমা নিয়েছো তার জন্য বাকিরা যারা আছে তারা বইটা নিতে পারছে না সেটা অসুবিধা হচ্ছে না ঠিক আছে এই জিনিসগুলো করবে না যখন তুমি যেই বইটা নেবে দেখবে তোমার ওই কার্ডেও মেনসান করা আছে তোমাদের তো কার্ড আছে তো কার্ডেও দেখবে মেনসান করা আছে যে এরকমভাবে যখন যেই বইটা নেবে সেটা এক সপ্তাহর মধ্যে জমা দিতে হবে যদি না দেওয়া হয় সে ক্ষেত্রে কিন্তু ফাইন নেওয়া হয় তোমাকে আমি ফাইন নিচ্ছি না কারণ আমি একবার তোমাকে এটা ওয়ার্নিং দিলাম তুমি যেন দ্বিতীয়বার এটা না করো ঠিক আছে তোমার একটা বই পড়া হোক বা না হোক তুমি অবশ্যই এসে জমাটা দিয়ে যাবে কারণ তুমি যেই বইটা পড়ছো সেটা আর একজনের লাগবে আমাকে এখানে অনেক দিন ধরে ও আসছে আমি জানি তুমি পড়ছো বলে আমি কিছু ডিস্টার্ব করি নি কিন্তু এক সপ্তাহ যেই পার হয়ে গেছে তাই তোমাকে আমি ফোনটা করলাম হ্যাঁ অবশ্যই আজকে তুমি কখন আসবে বলো না সন্ধের দিকে এসো না একটুখানি তাড়াতাড়ি এসো সন্ধের মধ্যে বন্ধ হয়ে যাবে লাইব্রেরি হ্যাঁ দুপুরের দিকে আসো ও তাহলে চারটের দিকে আসবে বলেছে নিতে হ্যাঁ হ্যাঁ এগারোটা বারোটা নাগাদ দিয়ে যেও ঠিক আছে ঠিক আছে রাখলাম